হ্যালো

হ্যাঁ হ্যাঁ বলুন হ্যা ও ও হ্যাঁ বিজ্ঞা হ্যাঁ আর ওই যে সামনের সপ্তাহ যে বিজ্ঞান সপ্তাহটা শুরু হচ্ছে সেই নিয়ে কিছু কি ভেবেছেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই আমার তো শাড়িতেই বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অ্যাঁ বিজ্ঞান সপ্তাহ আমি ভাবছি একটু সবুজ পাড় শাড়ি পরলেই ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই একটু একই রকম টাইপের ড্রেস পরে এলে ভালোই লাগবে হ্যাঁ হ্যাঁ এবার ছাত্রদের নিয়েও ভাবজি একটা পরিকল্পনা করছি যে ও ওই সপ্তাহটা বোধহয় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হলে ভালো হয় হুম হ্যাঁ হ্যাঁ এবার একটু যদি ওদের ওই ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরকম আমিও ভেবিছি এই আপনারও বলবো বলেই ওই জন্যেই তাই ফোনটা করলাম হুম আচ্ছা ঠিক আছে আর এলে তারপরে আলোচনা করে শুরু হবে এখন হ্যাঁ রাখছি অ্যাঁ ভালো থাক